প্রথমত বলি হাঁড়ি যা আমরা ভাত বা ভাত চালের চাল চালের কোনো মানে খাওয়ার আইটেম তৈরি করার জন্য ব্যবহার করে থাকি তারপর কড়াই কড়াই কোনো তরকারি বা কোনো রকম সবজি বা ডাল ইত্যাদি ব্যবহার মানে বানানোর জন্যে ব্যবহার করে থাকি থালা যা আমরা কোনো কিছু খাওয়ার খাওয়ার জন্য বা ভাত ভাত রুটি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি গ্লাস যা আমরা জল বা কোনো পানীয় জাতীয় তরল পানীয় জাতীয় কোনো খাবার খাওয়ার জন্যে ব্যবহার করে থাকি বাটি কোনো অল্প তরকারি বা কোনো মানে অল্প পরিমাণ কোনো খাওয়ার ডাল বা কোনো তরকারি কোনো সবজি এই জাতীয় কোনো মানে খাবার খাওয়ার জন্যে ব্যবহার করে থাকি গামলা যা আমরা কোনো মানে খাবার তৈরি করে রাখার জন্য মানে রান্না করা কোনো খাওয়ার সেটা তৈরি করে রাখার জন্য যা ব্যবহার করি অনেক ক্ষেত্রে ভাতের ফ্যান মানে ফেলার জন্য গামলার ব্যবহার হয়ে থাকে আচ্ছা আর তাছাড়া খুন্তি যা আমরা রান্না করার মানে জন্য ব্যবহার করে থাকি হাতা যা কোনো খাবার তোলার জন্য বা কোনো খাওয়ার পরিবেশন করার জন্যে ব্যবহার করে থাকি চামচ যা দিয়ে আমরা কোনো খাওয়ার খেতে পারি বা চামচের সাহায্যে কোনো খাওয়ার খেতে সাহায্য করা মানে করে চামচ এছাড়াও সসপ্যান যা আমরা চা বা দুধ গরম করার জন্য ব্যবহার করে থাকি বা যে কোনো জল গরম করবার জন্যও ব্যবহার করে থাকি